হ্যাঁ বলুন আমি বিশেষ বলছি বিশেষ টেলার্স থেকে হ্যাঁ কী জামা কাটাতে দেবেন দেখুন চুড়িদারের তো বিভিন্ন রকম ইয়ে আছে আপনি সিল্কে জামাতে লাইলন ছিট আছে ঠিক আছে এবার আপনি যেমন জিনিস নেবেন সেরকম দাম হবে ও মোটামোটি হবে চারশো সাড়ে চারশো টাকার ভিতর হয়ে যাবে ঠিক আছে আর পুজোর সময় তো ওই সামনে পুজো পুজো কটা মানে একটু যদি এখন তাড়াতাড়ি আসেন তাহলে একটা সুবিধা হবে যে আপনি পুজোর আগেই পেয়ে যাবেন নাহলে এরপর যতো দিন যাবে পেতে দেরি এটা ঠিক আছে হ্যাঁ ওর দোকান তো এমন কি ও আপনি হয়তো এই অল্প কিছু টাকা বেশি দিলে আপনার হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থাও আছে ঠিক আছে আপনি বাড়ি বসেই পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে কোনো পাওয়া যাবে না আর আপনি এ করুন আর তারপর আপনি আসুন এসে এ দেখে যান দেখে দর দাম হবে ঠিক আছে হুম হুম ঠিক আছে